আমাদের এলাকায় অনেক রকমের ঐতিহ্যবাহী অনুষ্ঠান হয় আর এই অনু ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলির জন্যই আমাদের এই জেলাটি খুব বিশেষভাবে বিখ্যাত আর আমাদের এই জেলাতেই এত অনুষ্ঠান হয় আর অনুষ্ঠানগুলি এত বড়ো বা এতটাই সুন্দর হয় যে এগুলি বাইরের পর্যটকদের প্রচুরভাবে আকর্ষণ করে বাইরের পর্যটকেরা আমাদের জেলাতে আসে শুধুমাত্র এই আচার অনুষ্ঠানগুলো দেখতে কারণ এই অনুষ্ঠানগুলো তাদের মন ছুঁয়ে দেয় আর তারা তদেরকে সুযোগও দেওয়া হয় আমাদের এই জেলার অনুষ্ঠানগুলো দেখতে তাদেরকে আমরা পর্যটক বলে মনে করি আমরা বাইরের দেশের লোককে আমরা পর্যটক বলে মনে করি কারণ তারা আমাদের দেশে ঘুরতে আসার মতো অনুষ্ঠান দেখতে আসে আমাদের এলাকার সবথেকে বড়ো পুজো হলো যেমন দুর্গা পুজো এই দুর্গা পুজো আনুষ্ঠানটি এতটাই বড়ো বা এতটাই সুন্দর হয় যে যে বাইরের পর্যটকেরা এই পুজো দেখতে আসে এখানে অনেক ঠাকুর হয় অনেক ঠাকুর দেখতে আসে আবার যেমন কালী পুজো কালী পুজো দেওয়ালির যে একটা বড়ো পুজো এই পুজোটা দেকতে বাইরের লোকেরা আসে কারণ তাদের এলাকার কালী পুজো বা দুর্গা পুজো এই টাইপের পুজো নেই ওই জন্য তারা আমাদের এলাকায় কালী পুজো দেখতে আসে ঈদ ঈদ হলো মুসলিমদের একটি খুব বড়ো পরব আর এই ঈদ পুজো দেকতে বা এই ঈদ দেকতে বাইরের দেশের লোকেরা আমাদের দেশে আসে ঈদ পালন করতে আবার বড়দিন বড়দিন হলো বছরের সবথেকে একটা আমাদের বড়ো দিন পঁচিশে ডিসেম্বর এই পঁচিশে ডিসেম্বর আমাদের এই এলাকায় পর্যটকেরা আসে বিভিন্ন ধরনের পিকনিক করতে কারণ আমাদের এই এলাকায় এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যে পিকনিক করার জন্য খুব ভালো জায়গা তাই তারা পিকনিক কোত্তে আমাদের এই এলাকায় আসে যেমন আবার ছট পুজো ছট পুজোর এত সুন্দর হয় যে বাইরের লোকেরা সেসব দেখতে আসে আবার যেমন মহাশিবরাত্রি মহাশিবরাত্রি হলো শিবের বার এই শিবরাত্রিতে মেয়েরা সব বার করে শিবের মাথায় জল ঢালে আর এইসব দৃশ্য দেখতেই বাইরে থেকে পর্যটকরা আসে দেওয়ালি দেওয়ালি এতই মনোরম বা এত সুন্দরই দেখতে লাগে মোমবাতি জালিয়ে লাইট জালিয়ে এত সুন্দরই দেখতে লাগে দেওয়ালির সময় যে বাইরের লোকেরা আমাদের এই এলাকায় আসে এই দেওয়ালি দেখতে আবার হোলি হোলি এত আনন্দিত হয় হোলিতে সবাই রঙ মেখে এত আনন্দ করে যে বাইরের লোকেরা এখানে আসে হোলি খেলতে আবার নববর্ষ মকরসংক্রান্তি এইসব দিনগুলোতেও খুব বেশি আনন্দ হয় এবং আমাদের এলাকাতে পোচুরভাবেই পর্যটকদের ভিড় বেড়ে যায়